হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু বলছেন আসলে আমি এই কিছু দিন আগে গিয়েছিলাম মানে এই এই মাসের শুরুর দিকেই গিয়েছিলাম তো ওখানে ওই আমার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছিল তো আপনাকে ডাক্তার দেখিয়েছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ তখন আমার ওই রাত্রিতে ঘুম ভেঙে যাচ্ছিল ভয়ের স্বপ্ন দেখছিলাম এই এই সমস্যাগুলো হচ্ছিল তো এইগুলো এখন কিছুটা কমেছে মানে আচমকা উঠছি না আর কিন্তু তবুও কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বা আরও কিছু ইয়ে লাগছে তো ওই জন্যই ফোন করেছিলাম আমি হ্যাঁ নিচ্ছি না আমার প্রবলেমটা হচ্ছে আমার ঘুমটা একটু ঠিকঠাক হচ্ছে না তো আমি কি তাহলে আপনার ওখানে আরেকদিন গিয়ে ভিজিট করে আসবো তাহলে আমি শুক্রবার দিন যাচ্ছি ঠিক আছে তাহলে